যখন আমরা ফ্রি ফায়ার খেলা শুরু করেছিলাম তখন খুবই কম বন্ধু নিয়ে খেলতাম কারণ সে সময় বেশি বন্ধুদের নিয়ে একসঙ্গে একটি গেম খেলা যেত না কারণ তখন গেমিং ইন্ডাস্ট্রি সেই নিয়মটি নির্ধারণ করেছিলো কিন্তু বর্তমানে এখন গেমিং ইন্ডাস্ট্রি সেই নিয়মকে পরিবর্তন করে যাতে অনেক বন্ধু একসঙ্গে একটি গেমের মাধ্যমে খেলা করতে পারে সেটা নির্ধারণ করেছে